হ্যালো হ্যাঁ বলছি এটা এটা কি মোবাইল দোকান ও আমি কল করেছিলাম যে আমি একটা মোবাইল কিনতে চাই আমি একটা তো কীরকম কী কোম্পানির আছে কীরকম কী দাম কত দামের মধ্যে কীরকম রয়েছে না মানে আমি একটু কম দামের মধ্যে একটু ভালো কোয়ালিটির একটু কিছু মোবাইল চাইছি আর কি তো সেরকম কীরকম রয়েছে তো আপনি যদি বলেন তারপরে আমি বলছি আমি দশ হাজারের মধ্যে ভালো কোয়ালিটি সেরকম মোবাইল কীরকম রয়েছে আমি আমার অত সামর্থ্য নেই মানে আমি দশ হাজারের মধ্যে সেরকম একটু ভালো মানে টাকাটাও কম হবে একটু ভালো কোয়ালিটি হবে সেরকম চাইছিলাম আর কি হ্যাঁ তো আপনি একটু তাহলে দেখুন তাহলে আমি আপনাকে এই জন্যই কল করেছি যে কল করে জেনে নিই তারপর আমি গিয়ে না হয় নিয়ে আসব জন্যই আর কি বলছি আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে তাহলে আম হ্যাঁ আচ্ছা ঠিক আছে না এখন ফোনটা একটু দরকার ছিল আর কি সেই জন্যই আরও আমি বলছিলাম নেব ঠিক আছে তাহলে আমি দোকান থেকে গিয়েই নিয়ে আসব আচ্ছা ঠিক আছে তাহলে আমি একদিন সময় করে সময় করে তাহলে আপনার দোকানে আসছি তাহলে আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখছি